পৃথিবীর ঘোরার জায়গার অনেক আছে তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি জায়গা হল অস্ট্রেলিয়ার সিডনি শহর যদি কোনোদিন সুযোগ হয় আমার এখানে যাওয়ার ইচ্ছে আছে কেন বলতে গেলে আমার এই সিডনি শহরের প্রতি একটা যে এর যে সৌন্দর্য তা নিজের চোখে দেখার খুব ইচ্ছে তাই আমার এই দেশটিতে বা এই শহরটিতে যাওয়ার খুব ইচ্ছে আছে